হ্যাঁ হ্যালো বলুন কে বলছেন আপনার সমস্যা কোথায় হ্যাঁ আপনার সমস্যাটা কী তাই বলুন আপনি তাহালে আগে কোনো অ্যান্টিবায়োটিক না খেয়ে আপনি এতো দিন প্যারাসিটামল খেয়েছেন জ্বর সুস্ত হয় নি অ্যান্টিবায়োটিক না খেয়ে আপনি আগে রক্ত ব্লাড পরীক্ষা করুন ব্লাড পরীক্ষা করে সেটা এখানে আজ সম্ভব না এখানে আমাদের এখানে এই পরিষেবা সব পরিষেবাগুলো নেই

এখান থেকে নালাগোলা হসপিটালে যেতে যান সেখানে গিয়ে ব্লাড পরীক্ষা করিয়ে ডাক্তারবাবুকে দেখান এবং সেখানে ওষুধ খান ওখানে নালাগোলা হসপিটালে ট্রিটমেন্টটা খুব ভালো হয় ওখানে গেলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন এখন ভাইরাল ফিভাররও হতে পারে কিংবা মশাজনিত কোনো জ্বর হতে পারে আপনি ব্লাডটা আগে পরীক্ষা করান করিয়ে তারপরে দেখান ডাক্তারবাবুকে রিপোর্টগুলো দেখালেই ডাক্তারবাবু বুঝতে পারবেন কী ওষুধ খেলে আপনার সেটা ঠিক হয় সেটাও বুঝতে পারবেন আপনি তাহলে নালাগোলা হসপিটালেই যাবেন